আমার মতে বাইকিং ভ্রমণ হচ্ছে এমন এক জিনিস যেখান থেকে আমি এদিক থেকে ওইদিক আরামসে যেতে পারবো একটা খুবই সুন্দর জিনিস আমার মতে যদি আমরা বেশীরভাগ যদি রাইডিং বাইক বেশী ব্যবহার করে থাকি তাহলেই হয়তো আমাদের পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা হবে না আর খাবার বলতে গেলে আমরা যদি রাইডিংয়ের সময় যদি বা বাইক রাইডিংয়ের সময় যদি আমরা বেশী তেল জাতীয় খাবার যদি না খাই এবং হেলদি খাবার যদি বেশী খাই খেয়ে থাকি তাহলেই হয়ত আমরা সুস্থ থাকবো এবং নিজের যে জায়গায় আমাদের পৌঁছানোর সেখানে আমরা ঠিক মতোন করে পৌঁছোতে পারবো